আমি আমাদের বাড়ির পাশে একটি খেলার মাঠ রয়েছে সেখানে আমি প্রত্যেক দিন সকালবেলা এক ঘণ্টা বিকালবেলা এক ঘণ্টা দৌড়াই দৌড়ানোর সময় সাধারণত আমার হাতে ঘড়ি পায়ে হালকা জুতো কানে হেডফোন থাকে যাতে জুতোটা যাতে দৌড়ানোর সুবিধা হয় সেই জন্য হালকা জুতো ব্যবহার করি দৌড়ানোর পরে বাড়িতে ফিরে আমি বাড়িতে ভিজানো ছোলা থাকে বা যেসব পুষ্টিকর খাবার দুধ ডিম এইগুলো আমি সাধারণত খেয়ে থাকি দৌড়াতে গেলে প্রত্যেক মানুষেরই শরীর খুব ভালো থাকে দৌড়ন দৌড়নোর ক্ষেত্রে প্রত্যেক মানুষেরই দৌড়ানো খুব জরুরি যাতে শরীর ফিট থাকে